আমার বাগানের অস্বাভাবিক গাছপালা বাড়ানোর চেষ্টা আমি করেছি তা সেটি বিভিন্ন কিছু সার প্রয়োগ করতে হয় সার প্রয়োগ করলে তারা তাড়াতাড়ি বেড়ে ওঠে সার জল দিলে বা বিভিন্ন পোকা মাকড়ের কীটনাশক স্প্রে করতে হয় স্প্রে করলে তারা তাড়াতাড়ি দ্রুতগতিতে বাড়ার সম্মুখীন হয়ে পড়ে